আমি কি ডেলিভারি সংস্থায় কথা বলছি হ্যাঁ বলছি বলতে চাইছি আজকে আমি একটি জিনিস অর্ডার দিয়েছিলাম তো অ্যাঁ আজকে সেই জিনিসটার ডেলিভারি হয়েছে তো আপনার যে ডেলিভারি বয় এসেছিলো সে ডেলিভারি বয় কি সবার সাথেই এরকম দুর্ব্যবহার করে হ্যাঁ আজকে আমার সাথে খুবই বাজে ব্যবহার করেছে খুবই খারাপ একটা জঘন্য ব্যবহার আমার খুবই খারাপ লেগেছে ব্যবহারে উনি রীতিমতো আমার সাথে খুব খারাপ ভাষায় কথা বলেছেন এবং আমার সাথে খুবই খারাপ একটা ব্যবহার করেছেন দেখুন এবার আপনারা কী করবেন ভাবুন কিন্তু আমার খুবই খারাপ লেগেছে এর জন্য আমি কিন্তু কমপ্লেন্ট করতে চাই উনি এমন আমার সাথে অভদ্র ভাষায় কথা বলেছেন এবং উনি আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও উনি আমাকে আমার সাথে খুব খারাপ বাজে ব্যবহার করেছেন এই জন্য আমি এখানে অভিযোগ জানানোর জন্যই আমি আপনাকে কল করেছি আপনি দয়া করে তাক কিছু বলুন এরকম রোজ রোজ তো চলতে পারেন না উনি অনেকের সাথে এরকম খারাপ ব্যবহার করেন আমি এটাও শুনেছি হ্যাঁ আপনি দেখুন কিছু স্টেপ নিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে